গ্রামীণ সম্প্রদায়ে খেলার মাধ্যমে ব্যক্তিরা দক্ষতার বিকাশ অবশ্যই করতে পারে কারণ আমার মনে হয় যে দক্ষতার বিকাশ বলতে শুধুমাত্র শিক্ষা বা ইস এই যে জায়গাগুলি এগুলোই নয় এছাড়াও শারীরিক দক্ষতা বা শারীরিক শ্রম এগুলো থাকে তো গ্রামীণ ছেলেরা কিন্তু গ্রামীণ সম্প্রদায়ে যারা থাকে তারা কিন্তু খেলার মাধ্যমে নিজেদের শারীরিক দিকটা অনেক ভালো ভাবে সুস্থ সবল তৈরি করে এছাড়াও গ্রামীণ ক্ষেত্রে কিন্তু আমরা দেখিছি অনেকেই তাদের বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে নিজেদের একটা পরিচয় বানিয়েছে এবং অনেক উচ্চস্তরীয় জায়গায় পৌঁছেছে তো আমার মনে হয় যে গ্রামীণ সম্প্রদায়ে খেলার মাধ্যমে ব্যক্তিরা কিন্তু দক্ষতার অবশ্যই বিকাশ করে এবং আমরা দেখেছি যে গ্রামীণ স্তর থেকে উঠে আসা খেলোয়াড়রা তাদের কিন্তু একটা ব্যক্তিত্বেরও প্রকাশ পায় এবং তাদের মধ্যে যে বাচ্ছাসুলভ ব্যক্তিত্ব থাকে সেটাও কিন্তু তাদের খেলাধুলোর জন্য সুতরাং আমার মনে হয় গ্রামীণ সম্প্রদায়ে খেলার মাধ্যমে ব্যক্তিদের বিভিন্নভাবে বিভিন্ন দিকের দক্ষতা বিকাশ পায়